দশ দিন আগে যে আমি শাড়িটা কিনেছিলাম জে সি দালাল থেকে শাড়িটার ঠিক ছিলো কিন্তু কয়েকবার পড়ার পর শাড়িটা একটু জল দেওয়ার পরে শাড়িটা মানে রংটা এত্ত নষ্ট হয়ে গেলো যে ওটা আর পরার যোগ্য না এবং গোটা শাড়িটার মধ্যে ফুটো ফুটো ফুটো ফুটো দাগ হয়ে গেলো মানে আর পরা যাবে না তাই আমি আমার নিজে তো নেবোই না ওরকম শাড়ি আর আর আমার বন্ধুবান্ধবকেও কোনোদিন বোলবো না যে এরকম ধরনের শাড়ি নেওয়ার জন্য